নতুন বাইক রাইডার ভুল করবে সে তো স্বাভাবিক কিন্তু ভুল বলতে টার্ন করবে যখন কোনও জায়গায় রাইট সাইড বা লেফ্ট সাইডে যখন যাবে লেফ্ট সাইডে যাবে তখন তারা টার্নলাইট দেয় না অথবা থামার সময় যে সিগনাল থাকে সেটাকে ইউজ করে না অথবা দেখা যাচ্ছে কোনও জায়গায় জ্যাম হয়েছে আমার দুটো ব্রেককে সামঞ্জস্য করে গাড়িটা থামাতে হবে সেটাও তারা ভুল করতে পারে বা রং রুটে গাড়ি যেভাবে হোক ঢুকিয়ে দিতে পারে বিভিন্ন রকম ভুল নতুন রাইডাররা করতে পারে এটা এড়ানোর জন্য অবশ্যই একজন নতুন রাইডারকে সমস্ত বিষয়ে রাইডিং বিষয়ে জানতে হবে তার জন্য প্রচলিত অনেক বই মার্কেটে আছে সেগুলোকে পড়তে হবে এবং সেগুলো নিয়মিত অনুশীলন করতে হবে আশা করি একজন রাইডার সেটা নিয়মিত যদি ফলো করেন তাহলে এক মাসের মধ্যে এই সমস্যার তার সমাধান হয়ে যাওয়া উচিত কোনও রকম সমস্যাই হওয়া উচিত নয় আর একজন রাইডারের অবশ্যই যেগুলো প্রাথমিক নিয়ম বাইক চালানোর সেগুলো মেনে চলা উচিত যেমন টার্ন করলে কোনও দিকে বাম দিকে বা ডান দিকে টার্নলাইট ব্যবহার করতে হবে থামলে যে সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করি সেটাকে টার্নলাইট দিয়ে সেটাকে ব্যবহার করতে হবে তাছাড়াও নিয়মিত যে পথ নির্দেশ নির্দিষ্টগুলো আছে লিমিটেশন গাড়ি একটা লিমিটের মধ্যে নির্দিষ্ট ডাউটফুল এলা এলাকাতে যেভাবে গাড়ি যে নিদ্দিষ্ট কিলোমিটারের ভিতরে গাড়ি চালানো উচিত সেগুলো সে সেগুলো অনুসরণ করা উচিত অবশ্যই সেগুলো ব্রেক করা উচিত না আর তাছাড়া যে গাড়ি চালানোর ক্ষেত্রে যে কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই মেনটেন করা উচিত সঙ্গে হেলমেট বিভিন্ন রকম গার্ড ব্যাক গার্ড লেগ গার্ড চেস্ট গার্ড এবং সানগ্লাস এবং অবশ্যই লম্বা হাতাওয়ালা জামা এবং পায়ে শু এগুলো ব্যবহার করা উচিত তাহলে সে সে এসব ব্যবহার করলে কী হবে একজন বাইকার সে অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখতে পারবে কোনও যে কোনও ছোট বড় দুর্ঘটনার থেকে হাত থেকে তাই অবশ্যই এই নিয়মগুলো কঠোরভাবে মেনে চলা উচিত একজন বাইকারের